হ্যাঁ আমার বন্ধু আর আমি গ্রীষ্মকালের ছুটির সময় বিদেশে যাওয়ার পরিকল্পনা আর কি করেছিলাম তো বিদেশে দেখুন বিদেশে যেতে হলে আপনাকে প্রথমত আপনাকে পাসপোর্টের পাসপোর্ট আবে মানে আর কি তৈরি করতে হবে তো পাসপোর্ট তৈরি করতে গেলে প্রথমে আপনাকে আবেদন করতে হবে পাসপোর্টে আর মোটামুটি আপনার বেশ কিছু দিন সময় লাগবে ধরে নিন এক মাস তো এরকম কিছু দিন আর কি আপনার অনেক প্রক্রিয়াগুলো যেগুলো আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে এবং হ্যাঁ আর কি বন্ধুর সঙ্গে আমি আর কি পরিকল্পনা বা আলোচনা করেছিলাম দুজনে মেলেই দিয়ে আর কি পাসপোর্টটা তৈরি করা হয়েছিলো তো পাসপোর্টের জন্য আবেদন করার ইচ্ছা আমি আপনাদের কাছে প্রকাশ করলাম এবং প্রক্রিয়াটি গবেষণা আপনার ইচ্ছো ভাগ করে নিশ্চিত পদ্ধতি দিয়ে তাদের পরামর্শ চান